হ্যাঁ প্রাণীদের যত্ন নেওয়ার জন্য আমাদের নানান পদ্ধতি ব্যবহার করতে হয় যেমন গরুকে সুস্থ রাখার জন্য তাদেরকে ঠিকমতো খাবার পানীয় দিতে হয় তাদেরকে খড় খেতে দিতে হয় মাঠ থেকে ঘাস কেটে দিতে হয় দিলে তাদের সুস্থ সবল তাদের চেহারাটা ভালো থাকে কিন্তু যখন তাদের পেট খারাপ হয় বা পায়খানার প্রবলেম হয় তখন তাদেরকে বাঁশ পাতা খেতে দিই আমরা এবং সজনে পাতা খাওয়ালেও অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এটা পশুদের পক্ষে খুবই উপকার মারা যখন পশু পুষতো আমি তো শহরে থাকি আমার বাপের বাড়ি গ্রামে সেখানে মায়েরা কাকিরা এখনও পশুপালন করে তাদের ওই পশুকে তারা ভালো রাখার জন্য ডেইলি স্নান করিয়ে দেয় তাদেরকে রৌদ্র থেকে ছায়া রেখে দেয় তাদেরকে ভালোভাবেই যত্ন নেয় এবং ওই পশুগুলোকে ঠিকমতো খাওয়া দাওয়াও দিয়ে থাকে তারা খাওয়া দাওয়া না দলে তারা অসুস্থ হলে তখন সমস্যা হবে না ওই জন্য তাদেরকে ভালো প্রোটিন জাতীয় খাদ্য খড় ঘাস খোল ভুষি আটা সবই কিছু খেতে দিই এইভাবে পশুপালন করে তাদের খুবই যত্ন আহ্বান করে মায়েরা পশুপালন করে থাকে